আমি গত বারো চার দু হাজার তেইশ তারিখে আমার নিকটবর্তী দুর্গা টেলিকম নামে একটা ইলেকট্রনিক্স দোকান থেকে আমার একটি নয়েস কোম্পানির স্মার্ট ওয়াচ কিনি যেটি নাম দিয়েছিলো দাম নিয়েছিলো পঁচিশশো টাকা এই স্মার্ট ওয়াচটি আমার হাতে খুব সুন্দর মানিয়েছে এবং এটি আমার পরতেও কোনোরকম ভারী বা কোনোরকম অসুবিধে হয়নি এই স্মার্ট ওয়াচটির মধ্যে ব্যাটারির পাওয়ার খুবই বেশি যা কমসে কম দুদিন পর্যন্ত চার্জ থাকে এবং এটির নয়েস ক্যানসেলেশন ক্ষমতাও খুব সুন্দর এই দিকগুলি আমার এটির ইতিবাচক দিক বলে মনে হয়েছে